শৈশবে আমি বাবার সঙ্গে যেসব জায়গাগুলোতে ঘুরতে যেতাম তার কিছু স্মৃতির মধ্যে বলতে মনে পড়ছে যেটা গোয়ালপাড়ায় বাবার সঙ্গে যাাবার সময় জুঁইগোপা ঘাটে লঞ্চে করে পার হওয়ার সময় নদীর মধ্যে ব্রহ্মপুত্র নদীতে যে শিশু মাছগুলো লাভ দিচ্ছিলো এমনকি লঞ্চ পার হওয়বার পর রাস্তা দিয়ে যাবার সময় হাতি দেখা দুই সাইডে পাহাড়ের গায়ে বড়ো বড়ো গাছ এবং পাহাড়ের টিলাগুলোর মধ্যে বাড়ি ও রাতেরবেলায় পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগতো এছাড়াও শৈশবে আমি যেসব জায়গায় বাবার সঙ্গে ঘুরেছি সেগুলো হলো লেপচাকা বক্সা ফোর্ট গারুপাড়া রাজাভাতখাওয়া জয়ন্তী কালিম্পং দক্ষিণেশ্বরের কালী মন্দির কোচবিহার রাজবাড়ি ধপ ধুবড়ির নেতাধোপানির ঘাট এবং কোচবিহার মন্ড মদনমোহন বাাড়ি বানেশ্বরের শিব মন্দির ইত্যাদি নানান জায়গায় আমি ঘুরে বেরিয়েছি